আমার এলাকার ট্রাভেল সম্পর্কে আমি জানি যেমন একটা ট্রাভেল এজেন্ট আছে সে তার নাম হল দাস অ্যান্ড দাস ট্রাভেল এজেন্ট তো সেখান থেকে প্রতি বছর কোথাও না কোথাও নিয়ে যাওয়া হয় ঘুরতে তো আমিও একবার গিয়েছিলাম আমার পরিবারের সাথে সেই স সম্পর্কে আমার অভিজ্ঞতা ভালোই হল সেই এজেন্ট কোম্পানি খুব ভালো দেখলাম আম আমরা চারদিন ধরে গিয়েছিলাম সেখানে খাওয়া দাওয়া ভালো তো আমাদেরকে অনেক জায়গা ঘুরে দেখিয়েছে যেখানে যেখানে নিয়ে যাওয়ার ছিল নিয়ে গিয়েছে দেখিয়েছে থাকা খাওয়া সবকিছু খুব সুন্দর ছি ছিল তো আমার ভালোই লেগেছে এই কোম্পানিটা ট্রা এই দাস অ্যান্ড দাস ট্রাভেল কোম্পানিটা খুবই ভালো প্রতি বছর যে কোথাও না কোথাও যাওয়া হয় এখান থেকে তো আমিও গিয়েছিলাম গিয়ে আমারও অভিজ্ঞতা হল খারাপ নয় এটা খুবই সুন্দর ওর একটা ট্রাভেল এজেন্ট তো এইখান থেকে আমার পরিবারের সাথে আমি গিয়েছি আমার পরিবারও অনেকবার গিয়েছে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে